সাম্প্রতিক বছরগুলিতে ভারতীয় অর্থনীতি যেভাবে বেড়ে চলেছে এবং বিকশিত হয়েছে তার প্রাধান্য শিল্পকে বৃদ্ধি করেছে যেমন ডিজিটাল পেমেন্ট ডিজিটাল পেমেন্টের মাধ্যমে এখন অনেকই সুযোগ সুবিধা পেয়েছে এবং আর্থিক খাতে অনেক সাহায্যও করছে কারণ এখন অনলাইনেতে নানান ধরনের অ্যাপসের মাধ্যমে তো টাকা পেমেন্ট দেওয়া হয় তো সেক্ষেত্রে শিল্প এবং কাজের ক্ষেত্রে প্রচুরই হচ্ছে উন্নত হয়েছে যেমন লৌহ ইস্পাত শিল্প বস্ত্র শিল্প সিমেন্ট আইটি সেক্টর মানে প্রচুর প্রচুর সমস্ত কিছু এমনভাবেই সত্য মানে বেড়েই চলেছে আর্থিক দিক থেকে আর সাম্প্রতিক দিক থেকে অর্থনীতিগুলো প্রচুর পরিমাণে প্রচুর চারিদিকেই প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা ইয়েতে এমনভাবে সত্য এই কারখানাগুলো এমনভাবে অবস্থিত হচ্ছে প্রত্যেক মানুষ কত গরিব অসহায় মানুষেরাও কী করছে কাজ পাচ্ছে সেখান থেকে তারা দুবেলা দুমুঠো রোজগার করে খেতে পাচ্ছে তো অনেক যেমন বিভিন্ন ধরনের গ্রামের মানুষ আসে আমাদের এই সব এলাকাতে এসে এই সব কারখানাতে কাজ করে তারা হচ্ছে মজুরি হিসেবে কাজ করে এবং তারা একটা মোটা টাকা পায় সে দিক থেকেও কিন্তু অনেকটাই কিন্তু অর্থনীতি বেড়ে বাড়ছে এবং ডিজিটাল পেমেন্টের মাধ্যমে ছোটো ছোটো শিল্পও কিন্তু প্রচুর পরিমাণে গড়ে উঠেছে কারণ এখন অনলাইনের মাধ্যমে যেগুলো অর্ডার দেওয়া হয় সেগুলো অনলাইনের মাধ্যমে টাকা পেমেন্ট করলেই বাড়িতে বসে সে জিনিসগুলো আমরা সহজেই পেয়ে যাই তো সেক্ষেত্রে এখন তো প্রচুরইভাবে তো অর্থনীতি বেড়েই চলেছে এবং বিকশিতও হয়েছে তো ডিজিটাল ইন্টারনেটের মাধ্যমে পেমেন্টের মাধ্যমে